আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ লাগাতে খুব পছন্দ করি এই কারণেই বিভিন্ন ধরনের ফুলের গাছ যেমন জবা গাছ টগর গাছ জুঁই গাছ হ্যাঁ বিভিন্ন ধরনের দোপাটি ফুলের গাছ লাগাতে খুব পছন্দ করি এবং ফলের গাছ যেমন আম কাঁঠাল জাম হ্যাঁ লিচু এরকম ধরনের বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে খুব ভালোবাসি এবং এই ফলগুলোও আমার খুব পছন্দের এবং বিভিন্ন ধরনের সবজির গাছও আমি লাগিয়ে থাকি যেমন মুলো পালং শাক কাঁচা লঙ্কা যেটা সাধারণত সবাইয়ের ঘরে থাকে বা লাগে এবং লাউ কুমড়ো এগুলো লাগাই এই কারণেই আমার সাংসারিক জীবনে আমাদের ফ্যামিলির মধ্যেও সমস্ত কিছু থেকে থাকে এবং আমরা আমাদের নিজেদেরও খাবার জন্যও লাগিয়ে থাকি বিভিন্ন ধরনের সবজি এবং ফুল গাছ লাগানো হয় এই কারণেই যে বিভিন্ন ধরনের ফুল গাছ যখন লাগানো থাকে যখন গাছে ফুল ফোটে তখন তার সৌন্দর্যটাও খুব সুন্দর লাগে এবং আজকালকার দিনে আমরা আমাদের যে প্রাকৃতিক যে শৃঙ্খল সেই শৃঙ্খলটা আমরা ভেঙে ফেলি কারণ আমরা নিজের বাসস্থান গড়তে গিয়ে আমাদের প্রাকৃতিক শৃঙ্খলটাও আমরা ভেঙে ফেলি এবং আজকালকার দিনে আমরা দেখি না বিভিন্ন ধরনের পাখি তারপরে আগেকার দিনে পাড়াতে প্রচুর হনুমান আসতো যারা হচ্ছে ফল খাওয়ার জন্য আসতো এখনকার দিনে আর এই জিনিসগুলো দেখা যায় না তো আমি চাই যে আমার যে ফলের বাগান রয়েছে বা ফুলের বাগান রয়েছে সেই বাগানে বিভিন্ন ধরনের পশু পাখি আসুক বিভিন্ন ধরনের জীবজন্তু আসুক অন্তত তাদের দেখতে পাই হ্যাঁ এবং তারাও ফল ফুল যাদের যেইগুলো লাগ প্রয়োজন হয় তারা সেইগুলো উপভোগ করুক তো সেটাই আমি চাই যার জন্য আজ এত কিছুভাবে এগিয়ে যাওয়া